এখানে স্কুল প্রাইমারি স্কুল বলুন হাই স্কুল বলুন সব জায়গায় তো স্কুলে স্পোর্টস হয় খেলা হয় বিভিন্ন রকমের খেলা হয়ে থাকে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় তিনশো মিটার দৌড় ভলিবল খোখো কাবাডি বিভিন্ন রকমের খেলা হয়ে থাকে লেবু দৌড় আলু দৌড় বিস্কুট দৌড় বিভিন্ন রকমের খেলা হয়ে থাকে সেই খেলার মধ্যে আমার সব থেকে ভালো লাগে খোখো খেলা খোখো খেলা হচ্ছে ভারতের জাতীয় খেলা এই খোখো খেলায় অনেকে পার্টিসিপেট করতে পারে এবং এটা নিয়ে রাজ্যেও খোখো খেলার টিমও তৈরি হয়েছে এই খোখো খেলা সব জায়গায় প্রচলিত আছে তার মধ্যে আছে ছেলেদের জন্য ফুটবল ফুটবল খেলায়ও স্কুলে হয়ে থাকে বি এই শীতের সময় অনেক বাচ্চারা ফুটবল মাঠে নিতে খেলে অনেকে ক্রিকেট খেলে আবার অনেকে কাবাডিও খেলে বিভিন্ন রকমের খেলা হয়ে থাকে ক্রিকেট খেলা অনেক বাচ্ছা বাচ্ছা ছেলেরাও খেলে থাকে বড়োরাও পাত্রী পার্টিসিপেট করে থাকে